বাংলা ভাষা একটি অনন্য বা অনবদ্য ভাষা যেই ভাষা উচ্চারণ করে আমরা গর্ববোধ করি আর বাংলা ভাষা না জানতে পারলে বা বাংলা ভাষা না শিখতে পারলে সত্যিই কিছু অজানা হয়ে যেত বাংলা ভাষার ক্ষেত্রে সবথেকে বড় ঐতিহ্যপূর্ণ দেশ হলো ব্যাকরণ ব্যাকরণের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি ব্যাকরণ হচ্ছে জটিল ব্যাকরণ উচ্চারণের খাতে আমাদের স্পষ্ট হওয়া দরকার বা বাংলা ভাষার কিছু অন্য অন্য বৈশিষ্ট্য যেমন হলো ব্যাকরণ ব্যাকরণের উচ্চারণ ভাব সম্প্রসারণ ব্যাকরণের অনেক পার্ট পার্ট অনেক ভাগ থাকে যে ভাগের মধ্যে বোঝা যায় যে এ সঠিক বা কোনটা কী তাই বাংলা ভাষা উচ্চারণ বা বৈশিষ্ট্য ব্যাকরণের ক্ষেত্রে অনেক কিছু উচ্চারণ আছে বাংলা ভাষা স্পষ্ট শুদ্ধভাবে উচ্চারণ করলে সে ভাষা আমরা বুঝতে পারি এবং সহজ হয় কিন্তু ভাষা যদি আমি অস্পষ্ট উচ্চারণ করে সেই ভাষার ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে ভাষাটা শুদ্ধ বা জাগতিক তাই বাংলা ভাষার কিছু বৈচিত্র্য হলো বাংলা ভাষা সবসময় সুন্দরভাবে পরিচালনা করা উচিত বা সুন্দরভাবে বা মানে বোঝা উচিত বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে সবসময় উল্লেখযোগ্য হলো এই ভাষা উচ্চারণ করতে গেলে সবসময় মধুরভাবে উচ্চারণ করতে হয় বাংলা ভাষা হচ্ছে জাগতিক ভাষা এই ভাষা প্রত্যেকের মুখেই বেরোয় আমরা প্রথমেই মা বলি সেটাও বাংলা ভাষা কিন্তু বাংলা ভাষা উচ্চারণের ক্ষেত্রে নানা রকম ব্যাকরণ এবং উচ্চারণের ক্ষেত্রে নানা রকম বৈশিষ্ট্য দেখা যায় যেই বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমাদের অনেক সময় হিন্দি ভাষা বা অন্য কোনো ভাষায় দেখা যায় না বাংলা ভাষার তাৎপর্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক